আমাদের এখানে পশুদের আমরা যে সমস্ত খাবার খেতে দিই খাবারগুলি হলো খোল গমের ভুসি ধানের খড় তো ধানের খড় আমরা যখন পশুদের খেতে দিই তখন সেগুলিকে আগে রোদে শুকিয়ে দিই যাতে পশুরা ভালোভাবে খায় এবং খড়গুলি আমরা এক জায়গায় গুছিয়ে রেখে দে গুছিয়ে রেখে এবং তার উপরে প্লাস্টিক ঢাকা দিয়ে রাখি যাতে না বৃষ্টি হলে সে খড়টিকে খড় পচে যায় তার জন্য আমরা ত্রিপল দিয়ে চাপা দিয়ে রাখি এবং এছাড়া খোলের খোলের যে বস্তা সেই বস্তাগুলি পোকা লাগছে পোকা লাগছে কি না বা খোলগুলি ড্যামেজ হয়ে গিয়েছে কি না বারবার সেগুলি আমরা লক্ষ্য রাখতে হয় এবং রোদে রোদে দিই যাতে না ড্যামেজ হয় এবং পোকা লাগে গমের ভুসির ক্ষেত্রেও তাই পোকা লাগছে কি না দেখতে হয় পোকা লাগলে সেগুলি রোদে দিয়ে শুকাই তো এইভাবে আমরা পশুদের খাবার পশুদের খাবারগুলি আমরা সুরো সুরক্ষিত রাখি তো আমাদের এলাকায় প্রায় বলতে গেলে প্রায় সবাই প্রায় ওই বাড়িতে গবাদি পশু পশুপালন করে তো আমি চাই যে এই গবাদি পশুটাকে মানে কৃত্রিম প্রজনন ঘটিয়ে আরও উন্নত মানে বিদেশি গরুর সাথে দেশি গরুর প্রজনন ঘটিয়ে মানে গবাদি পশুটাকে আরও উন্নত করতে চাইছি তার ফলে বেশি বেশি করে আমরা দুধ পাব তো সুতরাং সেই অল্প খরচ করে আমরা অথচ বেশি লাভ পাব আমরা